নমস্কার দাদা ওলা থেকে বলছেন হ্যাঁ আমি হাওড়ার বাগনান থেকে বলছিলাম সব্যসাচী সব্যসাচী দাস বলছিলাম দাদা আমি একটা ওলা বুক করেছিলাম গতকাল হ্যাঁ আর সকালে হাওড়া থেকে আমার ট্রেন ছিলো সকাল ছটায় হ্যাঁ আমি আমার ফ্যামিলি নিয়ে একটু দীঘা বেড়াতে যাবো কিন্তু ড্রাইভারকে ফোন করলাম পাঁচটা থেকেই ফোন করছি কিন্তু উনি তো ফোন রিসিভ করছেন না হ্যাঁ আমার হাতে সময়ও নেই এই পনেরো কুড়ি মিনিট হয়ে গেলো আমি ফোন করছি ট্রাই করছি উনি তো ফোন ধরছেন না আমি তো সমস্যায় পড়ে গেলাম

হ্যাঁ বলুন বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার ছটা ছটা পাঁচে ট্রেন আছে আমার

হ্যাঁ হ্যাঁ আমার পাঁচটার সময় আসার কথা ছিলো হ্যাঁ হ্যাঁ আমি পাঁচটা বাদ দিয়ে পাঁচ মিনিট আগের থেকেই ওনাকে ফোন করছি কিন্তু এখন মিনিট পনেরো কুড়ি হয়ে গেলো অনেকবার ট্রাই করলাম রিং হয়ে গেলো কিন্তু কিন্তু উনি ফোন ধরছেন না আমি তো বিপদে পড়ে গেছি আমি যাবো কী করে আমার যেতেই তো কুড়ি মিনিট পঁচিশ মিনিট সময় লাগবে আর সব থেকে বড়ো ব্যাপার আমার সঙ্গে আমার বাবা মা আছেন তাদের বয়স হয়েছে মা হাঁটতে পারেন না এই সময় আমি এখান থেকে আমার অন্য গাড়ি ভাড়া করে যেতে এখন দশ মিনিট হেঁটে যেতে হবে ওনাকে হাঁটিয়ে সকালবেলা গাড়িও পাওয়া যাবে না এখন তো খুব বিপদের মধ্যে পড়ে গেছি হ্যাঁ দাদা আমরা আপনাদের ট্র্যাভেল এজেন্সির নাম তো অনেকবার শুনেছিলাম আপনার আপনাদের ট্র্যাভেল এজেন্সি ফেমাস কিন্তু এই জিনিসটা তো খুব বাজে জিনিস হলো যেটা এক্সপেকটেশন ছিলো না হ্যাঁ দাদা দেখুন ভবিষ্যতে যাই হোক আমার তো ব্যবস্থা করতে হবে আপনারা যদি ব্যবস্থা না করতে পারেন আপনি কি চেষ্টা করবেন একবার হ্যাঁ দেখুন যদি হয় মিনিট পাঁচেকের মধ্যে যদি ব্যবস্থা করে দিতে পারেন ভালো নতুবা আমি তো কমপ্লেন করলাম আমি আবার ফ্রি হয়ে আবার কমপ্লেন করবো আপনাদের এজেন্সির বিরুদ্ধে অবশ্যই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখুন পাঁচ মিনিটের মধ্যে আমি পাঁচ মিনিট ওয়েট করছি ঠিক আছে দাদা ঠিক আছে হ্যাঁ ছারুন